পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা বর্তমানে যথেষ্ট উন্নত ও তুলনামূলকভাবে আগে যা ছিলো তা থেকে আজকের বর্তমান পরিস্থিতি অনেকটাই উন্নত তবুও কিছু কিছু জায়গায় এখনো অব্দি কিছু কিছু দুর্বলতা মানে রয়ে গেছে স্বাস্থ্য পরিষেবার বিষয়ে যার মধ্যে বহু মানে পরিবেশ আছে যে পরিবেশগুলো আরামদায়ক নয় আরামদায়ক নয় মানে হয়তো প্রান্তীয় এলাকাগুলির মধ্যে সেইভাবে হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় না বা নোংরার কারণে বা হয়তো বস্তি এলাকায় সেইভাবে তারা পরিষেবা পায় না বা সেইভাবে তারা উন্নত নয় সেইভাবে তাদের কাছে গুণমান বা তাদের সামর্থ্যও সেইভাবে গুণগত মান সেইভাবে উন্নত নয় তাদের সামর্থ্য সেইভাবে না থাকার কারণে তারা সেইভাবে স্বাস্থ্য পরিষেবা বাইরে থেকে গ্রহণ করতে পারে না এবং পরিবেশ যথেষ্ট খারাপ থাকার কারণে বা সেখানে যথারীতি পরিষেবা এখনো অব্দি পৌঁছায়নি পুরোপুরিভাবে বোলে পুরোপুরি পরিষেবা না পৌঁছানোর কারণে সেখানে আর কী কী বলবো সেখানের মানুষজন বেশি তুলনামূলকভাবে বেশি ভোগে এবং সেখানকার ব্যবসা মানে সেখানকে যে মানুষজন বসবাস করে তাদের ব্যবসা বাণিজ্য বা কাজের পরিবেশ সেইভাবে না থাকায় বা তাদের মানে কর্মসংস্থান সেইভাবে না থাকায় তাদের হাতে যথেষ্ট পয়সা না থাকায় আর্থিকভাবে সচ্ছলতা না থাকার কারণে তারা যথেষ্টভাবে সেই পরিষেবাগুলি গ্রহণ করতে পারে না যার ফলে অন্যান্য মানে রাজ্য বা অন্যান্য দেশের সাতে তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গর স্বাস্থ্য ব্যবস্থা আজও কিছুটা হলেও পিছিয়ে আছে আশা রাখি ভবিষ্যতে সেটা যথেষ্টভাবে উন্নতি করবে বা আরও উন্নতির জায়গায় আমরা নিয়ে যেতে পারবো